কিছু দিন আগে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন আগে আমরা পাঁচ ছজন বন্ধুরা মিলে এক জায়গায় ঘুরতে গেছিলাম বাইক নিয়ে তো বেশ রাস্তায় যেতে যেতে আমরা আনন্দ করছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এবার আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হলো ব্লু ফ্যাক্টরি এবার সেখানে গিয়ে আমরা প্রচুর পরিমাণে অনেক ছবি তুলেছি আমাদের একটা বন্ধু ছবি তুলতে তুলতে বেচারা পড়েই যায় পা পিছলে এবার কি হবে পা পিছলে পড়ে গেছে এবার সেটারও একটা ছবি নেওয়া হয়ে গেছে তখন এবার সেই ছবিটা আমরা বন্ধুরা মিলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিলাম তার ফলে ব্যাস বন্ধু তো হয়ে গেছিলো পোপট এবার ছবিটা সবাই দেখে নিয়েছিলো নিয়ে ছবিটা দেখার পর সবাই মিলে বন্ধুটাকে রাগাচ্ছিলো বন্ধুটা গিয়েছিলো আমাদের ওপর রেগে তোরা কেন দিয়েছিস ছবিটা নিয়ে কিন্তু ছবিটা বেশ ভালো ছিলো ছবিটা প্রচুর পরিমাণে লাইকও এসছিলো কমেন্টও এসেছিলো কিন্তু বন্ধুরা ছবি তোলা মাজাক করা এগুলো তো ভালোই পারে না